আমার ছোটবেলার স্মৃতিগুলির মধ্যে সবচেয়ে প্রিয় হল আমি যখন মাধ্যমিকে প্রথম হয়েছিলাম এছাড়া আমি আমাদের পাড়ার একটা খেলার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম আঁকা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় আমি হই এছাড়া স্কুলের প্রতিযোগিতাগুলোতেও প্রথম দ্বিতীয় এই সবই স্থান আমি দখল করতাম এগুলো আমার কাছে খুবই প্রিয় স্মৃতি এবং মনে রাখার মতো এছাড়া পড়াশুনা নিয়ে আমি বেশি করেছি বলে আমার মনে আছে আমি গৃহ শিক্ষকের কাছে বা প্রাইভেটে আমি খুব ভালো ফলাফল করতাম বলে তারা আমাকে খুব ভালোবাসতেন এই স্মৃতিগুলি আমাকে বিভিন্নভাবেই প্রভাবিত করে আর বিশেষ করে তোলে কারণ এগুলির যখন আমি কোথাও প্রথম হচ্ছি বা দ্বিতীয় স্থান দখল করছি তার জন্য পাড়া প্রতিবেশী এবং সবাই সেটাকে মনে রাখে এবং আমাকে উৎসাহ প্রদান করে আর আমার সেটা খুব ভালো লাগে আর এইগুলো যখনই মনে পড়ে আমার মনে হয় যেন এইগুলো নিয়ে আমি আরও চর্চা করলে হয়তো অনেক দূর এগোতে পারতাম আমার প্রিয় স্মৃতির মধ্যে আরও একটা মনে আছে যখন আমি গাড়ি চালানো শিখেছিলাম তখন আমি অনেক ভুল হতো কিন্তু যখন খুব ভালোভাবে শিখে গিয়েছিলাম তখন আমাকে সবাই বলতো তুমি এটা নিয়ে অনেক আগে এগোতে পারো